পোলট্রি চাষ করতে গেলে পোলট্রি ফার্মে নানা ধরনের রোগ হয় বা নানা ধরনের রোগে মুরগি আক্রান্ত হয় যেরকম তাদের যেরকম রয়েছে প্রথমত সর্দি তো সেই সর্দি আসলে বাসক পাতার রস সেটাকে বাসক পাতাটাকে পিষে তার রসটা বার করে সেটাকে প্রত্যেকদিন সকালে জলের সাথে পোলট্রিকে খাওয়ানো এবং তার মধ্যে কিছু ভাইরাস যখন কোনো ভাইরাসে পোলট্রি আক্রান্ত হয় তো তখন সেই সব পোলট্রিকে ভ্যাকসিনেশনের মাধ্যমেই সেটার সেই পোলট্রিগুলোকে সুস্থ করতে হয় এবং পোলট্রিকে সুস্থ রাখার জন্য তাদের নানাভাবে নানা ধরনের যত্ন নিতে হয় যেরকম গরমকালে পাখা চালিয়ে তাদেরকে ঠান্ডা রাখা এবং শীতের সময়ে সেই ফার্মের চারিদিকে প্লাস্টিক লাগিয়ে হিট দিয়ে পোলট্রির যত্ন নেওয়া এবং মাসে তিনবার ভ্যাকসিনেশন করা তারা ঠিকঠাক যাতে ঠিকঠাকভাবে থাকতে পারে সেই জন্য তাদেরকে এইভাবেই যত্ন নিতে হয়